পশ্চিমবঙ্গের প্রধান সংবাদ প্রধান সংবাদ বলতে তো বোঝায় আমাদের পরিচিত হচ্ছে এবিপি আনন্দ চব্বিশ ঘন্টা এইসব আর কি সন্ধে হলেই টিভির সামনে বসে এই দুটো চ্যানেল দেখতে খুবই ভালো লাগে আর সংবাদদাতা বলতে তো এবিপি আনন্দের সুমন বলে একজনকে দেখা যায় সন্ধেবেলা টিভি খুললে তার গলায় খবর শুনতে খুবই ভালো লাগে আর খবর শোনা তো খুবই খুবই একটা ভালো কাজ কারণ এর থেকে অনেক বাজে বাজে খবর জানা যায় যেমন আছে যোগেশচন্দ্র তাকেও তিনিও একজন চেনাজানা মানুষ তো তার খবরও খুবই ভালো লাগে সন্ধে হলে তার গলা শুনতে ইচ্ছা হয় তাই টিভির সামনে বসি